হ্যাঁ নমস্কার আমি কে বাংলাটি নিউস চ্যানেল থেকে বলছি হ্যাঁ বলছি যে আপনাদের ভোলাডাব্রির যে রাস্তাঘাটের যেরকম বেহাল অবস্থা এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই

হ্যাঁ আপনি কত বছর ধরে আছেন এই ভোলাডাব্রিতে আচ্ছা আপনাদের এমনি এ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ তো হ্যাঁ তো এই এই বিষয়ে আপনারা আপনাদের যে পঞ্চায়েত বা প্রধান যেই আছে তাদের কাছে কোনো কমপ্লেন জানান নি হ্যাঁ আবার আগের মতোন চলে আসে হ্যাঁ হুম তো এই বিশ্ব হ্যাঁ হুম হুম হুম হুম আর আপনাদের হ্যাঁ হ্যাঁ এই এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এলাকায় সেরকম টোটো টোটো সব চলে তাই তো

তালে আপনাদের মানে অনেক রকমই প্রবলেমে প্রবলেম ফেস করতে হয় ঠিক আছে আমি চেষ্টা করবো